খেলাধুলার দুনিয়ায় বিজ্ঞাপনদাতাদের ভূমিকা অনস্বীকার্য কারণ বিজ্ঞাপনদাতারা যদি বিজ্ঞাপন না দিয়ে তারা খেলা পরিচালনা না করেন তাহলে এই সমস্ত খেলা আয়োজন করতে যে পরিমাণ যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হবে না এবং যদি অর্থ জোগাড় করা সম্ভব না হয় সেক্ষেত্রে খেলাগুলি বা টুর্নামেন্টগুলি সম্পূর্ণ রূপে করা যাবে না সেই জন্যে আমি মনে করি যে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন দানের মাধ্যমে যে অর্থ প্রদান করেন খেলাগুলি আয়োজন করার জন্য তার ফলে খেলাগুলো করা সম্ভব আয়োজন করা সম্ভব হয় আর এই জন্যেই তারা প্রতিটি শিল্পকে এইভাবে প্রভাবিত করেন বিজ্ঞাপনদাতারা তাদের নিজেদের বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের জন্য পুরস্কার প্রদান করেন কিছু কিছু অর্থ সাহায্য দান করেন এইভাবে গরিব বা যাদের অর্থ নেই এই সমস্ত যারা ক্রিড়াবিদরা আছেন বা যারা ক্রীড়ার্থিরা আছেন যারা খেলতে আসেন যাদের অর্থ সংকটের মধ্যে থাকেন তাদের এই বিজ্ঞাপনদাতারা প্রচুর পরিমাণে সাহায্য করেন যার ফলে তারা খেলতে আরও উৎসাহী হয়ে ওঠেন এবং এইভাবে আমাদের রাজ্যের বা দেশের ক্রীড়া সংস্থাগুলি বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের মাধ্যমে উপকৃত হয়ে চলেছেন নানা ভাবে